আমাকে দৌড় প্রতিযোগিতা খুবই ভালো লাগে তবে আমি ট্রেন রানিং বা ইন্টারভ্যালস বলতে তেমন কিছু বুঝি না কিন্তু সাধারণভাবে যে দৌড় পদ্ধতি তা আমাকে ছোটো থেকেই খুব ভালো লাগতো স্কুল জীবনেও যেমন সব দৌড় প্রতিযোগিতাতেই নাম দিয়েছি এখন পাড়ায় পূজা বা অনুষ্ঠান হিসাবে খেলা হলেই আমি দৌড় প্রতিযোগিতায় নাম দিই আমাদের এখানে একটি বিশেষ পদ্ধতি রয়েছে বিবাহিত মেয়েদের দৌড় প্রতিযোগিতা আমি সেখানেও নাম দিই আর দৌড় প্রতিযোগিতা আমাদিগকে সুস্থ রাখতে সাহায্য করে কেন দৌড় করলে হাত পা বা শরীর আমরা যে ব্যায়াম করি না দৌড় করলে সেই ব্যায়ামের কাজ হয় এবং আমাদের শরীর সুস্থ থাকে